আমি যখন কলেজ যেতাম তখন ঝাড়গ্রাম স্টেশানে দেখতাম যে বাচ্চারা ঝাড়গ্রাম স্টেশানে বসে ভিক্ষা করছে বা কেউ কিছু কাজ করছে কলম বিক্রি করছে মানে ওই ওরা কাজ করছে কিন্তু একটাই সমস্যা যে ওরা খিদের জ্বালায় অস্বস্তি বোধ করছে খাওয়ারের জোগানোর জন্য ওরা নিয়মিত পরিশ্রম করে যাচ্ছে আর ওদের বাবা মা ওদেরকে খাবার মুখে তুলে দিতে না পারায় ওদেরকে কাজ করাচ্ছে তো সেখান থেকে আমি ওদের কষ্ট দেখে আমি একটা এনজিওর সাথে যোগাযোগ করি এবং সেখানে জানাই যে ওই বাচ্চারা এতো ছোটোর থেকে কাজ করছে ওদের শিক্ষা দেওয়া প্রয়োজন ওদের সুস্বাস্থ্যের প্রয়োজন তখন ওই এনজিও থেকে কিছু লোক এসে ওদের শিক্ষাগত কোনো প্রতিষ্ঠানে ভর্তি করে দেয় এবং ওদের খাওয়ারের জোগান দেন সুস্বাস্থ্যের উন্নতি করেন এবং এই ঘটনাটি হচ্ছে আমাদের জীবনের সব থেকে গর্বিত একটি কাজ যা আমাকে খুব গর্ববোধ করতে সহায়তা করেছে এবং এর পরে আমি আরো এরকম কাজ করে অনেক গর্বিত হওয়ার চেষ্টা করবো